ভারতীয় পরিবহন ব্যবস্থা মোটামুটি রকমের এখানে যাতায়ত ব্যবস্থার মানে অনেক সুযোগ সুবিধাই আছে একথা বলব না যে পরিবহন ব্যবস্থা খুবই খারাপ তার কারণ এখানে আমরা জলপথেও যেতে পারি স্থলপথেও যেতে পারি আকাশপথেও যেতে পারি কারণ প্লেন ট্রেন বাস জাহাজ লঞ্চ প্রত্যেকটি ব্যবস্থাই রয়েছে অন্য জায়গায় যাতায়াত করার জন্য সাধারণ মানুষরা বলতে বেশিরভাগ ট্রেনে বাসেই যাতায়ত করে এবার কেউ কেউ শখে জাহাজে বা লঞ্চেও যাতায়াত করে থাকে কিন্তু যাদের মোটামুটি টাকা আছে তারা যায় প্লেনে প্লেনের তো অনেকরকম ধাপ আছে যারা বেশি টাকা ইনকাম করে তারা ভালো প্লেনে যায় এবং যারা কম টাকা রোজগার করে কম টাকা বলতে মোটামুটি ধরণের তারা একটু কম দামি প্লেনে যায় ঠিক সেরকমই আমাদের মতন সাধারণ মানুষরা যারা প্লেনে ওঠারই অবস্থা রাখে না তারা যায় বেশিরভাগ সময় ট্রেনেই ট্রেনে তারা কখনও যায় এসিতে আবার কখনও যায় জেনারেল কামরাতে জেনারেল কামরাতেই বেশিরভাগ মানুষ যায় কারণ সেখানে টাকার পরিমাণটা অনেকটা কম ভ্রমণের সময় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেটি আগের থেকে বলা যায় না হতেই পারে চ্যালেঞ্জের মুখোমুখি এটাও হতে পারে যে রাস্তায় দুর্ঘটনা রাস্তায় দুর্ঘটনা হতেই পারে ট্রেন অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্ট প্লেন অ্যাক্সিডেন্ট এগুলো হতেই পারে কিন্তু খেয়াল রাখতে হবে যে যতটা দুর্ঘটনা না করা যায় খুব সতর্কভাবে আমাদের যাতায়াত করতে হবে এবং প্রত্যেকটি পরিবহন ব্যবস্থাকে উন্নত করা উচিৎ এবং সরকারের ভারতীয় সরকারের তার ওপরে ভীষণভাবে দৃষ্টিপাত দেওয়া উচিৎ